দৌড়ানোর মাঝে তো আর স্ট্রেচিং করা সম্ভব নয় হয় দৌড়ানোর আগেই স্ট্রেচিং করতে হবে বা দৌড়ানোর পরে স্ট্রেচিং করতে হবে কিন্তু স্ট্রেচিং করা অবশ্যই ভালো এবং স্ট্রেচিং করতে গেলে শরীরে যেসব রগগুলো রয়েছে বিশেষ করে রগের কথা এখানে আসছে এই কারণে কারণ একটা রগ যদি চমকে যায় আপনার জীবনটাকে অন্ধকার করে দিতে পারে আপনি হয়তো সোজা হয়ে দাঁড় হতে পারবেন না এবং ফ্লেক্সিবিলিটি হবে স্ট্রেচিং করতে হবে শরীরের উপর জোর দিতে হবে শরীলের মাসলসগুলোর উপরে অবশ্যই জোর দিতে হবে এভাবে ফেক্সিলিবে ফ্লেক্সিবিলিটি আসবে ফ্লেক্সিবিলিটি আসার জন্য আপনাকে অবশ্যই নিয়মিত ভালো খাবার খেতে হবে তা বলে আবার পিৎজা বার্গার এসব না শুকনো খাবার রাত্রে বাদাম ভিজিয়ে রাখলেন সকালে খেয়ে নিলেন খেজুর ভিজিয়ে খেজুর তো ভিজিয়ে রাখলে হয় কিন্তু খেজুরটা এমনি খেলেও হয় কোনো সমস্যা নেই এবং আমার স্ট্রেচিং রুটিন বলতে রাত্রে ঘুমিয়ে গেলাম টুক করে সকালে আবার টুক করে উঠে পড়লাম ওটা আলাদা জিনিস যে দুপুর চারটা পাঁচটার সময় উঠি তখন ওই সন্ধ্যার সময় দৌড়ে নিলাম তো ওই স্ট্রেচিং রুটিন বলতে হাতটাকে ধরলাম দিয়ে হালকা করে কাঁধের ওপরে ছেড়ে দিলাম এভাবে স্ট্রেচিং হয়ে যায় এবং পা যখন ই করি পা টাকে সুন্দর করে তুলে পিঠে ঠেকিয়ে দিলাম হালকা করে লেগে গেল